হ্যাঁ হ্যালো হ্যাঁ বল কেমন আছিস এই আছি আমি ভালো আছি বল কী খবর কী নিউজ

প্রেসিডেন্ট ও তো হ্যাঁ করছে তো কী হয়েছে ভালো তো হুম ও বুলবুল খারাপ কোথায় না না বুলবুল ভালো ও এমনি সব প্রতিদিন কলেজ যায় বা কলেজটা মেন্টেন করে ওর ওই একটা ন্যাক আছে মেন্টেন করার হ্যাঁ সে তো জানি বুলবুল খারাপ কোথায় হ্যাঁ অবশ্যই নিতে পারবে আমরাও তো সাতে আছি রে বাবা কেন নেবে না আমরাও হেল্প করবো কী আছে আলোচনা আবার কী করবি বলতো টাই টাইম তো আর বেশি দেরি নেই তো কাছাকাছি এসে গেছে ও আছে থাক তোর যদি আপত্তি থাকে তুই উজ্জ্বলকে বলতে পারিস অসুবিধা নেই না না ও ভালো ছেলে এমনিতে ও পড়াশুনাও ভালো ওর ন্যাকও আছে আর ও দায়িত্ববান ছেলে ও সবই পারবে এবারে সবাই মিলেমিশে থাকবে কী আছে হ্যাঁ অসুবিধা নেই থাক না ও আছে থাক আমি তো দেখছি আমি কলেজে আর বলতে হবে না তুই একটা কাজ কর ও থাক আর সবাইকে ওর সাপোর্ট কর হলে ও ঠিক মেনটেন করবে না না ঠিক আছে ঠিক আছে ও মেনটেন করে নেবে এখন হুম হুম ঠিক আছে